ছোটোবেলা থেকে আমি অনেক কুসংস্কার দেখে আসছি এলাকার লোকেদের কাছ থেকে তারা অ তারাও কুসংস্কারকে দৃঢ়ভাবে বিশ্বাস করে যেমন রাস্তা দিয়ে চলতে চলতে যদি বড়াল এ পাশ থেকে ওপশে চলে গেল তাহলে লোকেরা বলে এলাকার লোকেরা বলে যে এটা শুভ না অশুভ একটুখানি দাঁড়িয়ে যা তারপর যাবি তারপর হচ্ছে যেমন ঘুম থেকে উঠে এক চোখ কেউ কাউকে দেখায় তো তারা বলে কি যে না দু চোখ দেখা কারণ এটা উচ ভালো না দিনটা খারাপ যাবে এসব কুসংস্কার তারা দৃঢ়ভাবে তাদের মনে বিশ্বাস প্রতিষ্ঠা করে রেখেছে যে এগুলোই মানে ঠিক কিন্তু আমি এই কোনো কুসংস্কারে আমি বিশ্বাস করি না যেমন এক শালিক দেখলে বা তিন সালিক দেখলে নাকি দিনটা খারাপ যায় ঝগড়া হয় এগুলো কোনোটাই সত্য না এগুলো একটা কুসংস্কারের মধ্যেই পড়ে তাই এগুলো মানাটা উচিতও না কাউকে